বাড়িতে কোনো ছোটো পশু থাকলে তাকে আমরা সময় মতো খেতে দিই তার দেখভাল করি যাতে তার কোনো ক্ষতি না হয় যখন কোনো পশু প্রজননের সময় হয় তখন তাকে ঠিক মতো খেতে দিতে হয় তার ভালোভাবে খেয়াল রাখতে হয় যাতে তার কোনো ক্ষতি না হয় যাতে সে ঠিক মতো নিজের ভিতরে বেড়ে ওঠা পশুটিকে ভালো মতো জন্ম দিতে পারে আমার বাড়িতে একটি ছোট্ট কুকুর ছিল